আজ আমি সাতুরডাঙা থেকে ডিয়ার পার্কে যাওয়ার জন্য একটি ওলা গাড়ি বুক করেছিলাম কিন্তু আমি এখন সেটা পরিবর্তন করে রথতলা থেকে ডিয়ার পার্ক যেতে চাই আমি অবস্থার পরিবর্তন করার অনুরোধ জানাতে চাই গাড়ি চালককে